আমার দীক্ষিত আমি যার কাছে দীক্ষা নিয়েছি রাম ঠাকুর তার বই তার সম্বন্ধে অনেক লেখা বই আছে সেই বই আমি পড়ি আমি পড়তে ভীষণ ভালোবাসি কেন আমি রাম ঠাকুরকে ভীষণ ভালো ভালোবাসি ভীষণ শ্রদ্ধা করি তাকে সারা জীবন আমার মাথার ওপরেই আছে সেই জন্য তার বই সারাক্ষণ মনে হয় কি আমি বুকে ধরে পড়তে ভালোবাসি পড়ি এবং এক একটা বই তো দুবার তিনবার করেও পড়েছি তারপরে এমন এক একটা বই আছে এতো সুন্দর ভালো লাগে মনে হয় রোজ একবার করে পড়ি কেননা তার সম্বন্ধে যেসব লেখা চোখে জল চলে আসে চোখে জল চলে আসে এত সুন্দর সুন্দর লেখা আর সমস্ত যা ঘটনা এই যে আমাদের যে এখন যে এই এসেছে ওই যে সময় যে এসেছে এই যে এর সময় আমাকে বলেছিল আমার এক ঠাকুর আমাকে বললো আমাদের গুরু দাদা আর কী বললো যে তুই রোজ ঠাকুরের পাঁচালি পড়বি রোজ ঠাকুরের পাঁচালি পড়বি কেন রাম ঠাকুরের পাঁচালী পড়লে ভালো থাকবি সুস্থ থাকবি কেননা আমাদের এই লকডাউনের সময় যে করোনার সময় যা পরিস্থিতি হয়েছিল আমার নিজের জন চলে গেছে করোনাতে আমার এত কষ্ট লেগেছে যার জন্য আমি ঠাকুরের পাঁচালিটা রোজ পড়ি ভালো লাগে